বলছি দিদি আপনি কি শাড়ি তৈরি করেন আপনি কী কী শাড়ি তৈরি করেন কী কী শাড়ি তৈরি করেন দিদি আপনি কীভাবে শাড়ি বানান আমি গিয়ে দেখবো আমার খুব দেখার ইচ্ছা আছে আমি অনেক শাড়ি কিনতে চাই বিয়েবাড়ি যাওয়ার জন্য অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য আপনার কাছ থেকে আপনাকে কখন গেলে পাবো শাড়ির প্রাইস কেমন আছে দিদি আচ্ছা দিদি আমি আপনার কাছে যাবো আপনাকে কখন গেলে পাবো এবং কী কী বার গেলে পাবো আচ্ছা দিদি তাহলে আমি আচ্ছা দিদি তাহলে আমি আপনার কাছে শাড়ি কিনতে যাবো ঠিক আছে রাখছি তাহলে